পশ্চিমবঙ্গের উৎসব অনুষ্ঠান তাদের একটি নিজস্ব স্বতন্ত্র সৌন্দর্য বহন করে সারা বছর ধরে পালিত বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে জাতীয় সাংস্কৃতিক প্রকাশ পায় বিভিন্ন উৎসবগুলির মধ্যে অন্যতম হল বড়দিন কলকাতার বই মেলা কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পৌষ পার্বন ইত্যাদি প্রাচীনকাল থেকে পশ্চিমবঙ্গের মানুষেরা এই সমস্ত ঐতিহ্যগুলি বহন করে আসছে আজকের দিনে এই সমস্ত উৎসব রাজ্যের স্থানীয় সময় অতিক্রম করেনি যাদুমন্ত্রে সফলভাবে জাতীয় সময় অতিক্রম করে চারপাশে ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই সমস্ত জিনিসগুলি পালন করা হয় যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন সাংস্কৃতিক উন্মত্ততা মেলা লক্ষ্য করা যায় এই ধর্ম নিরপেক্ষ রাজ্যটি আনন্দ প্রভাবের জন্য জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন উৎসবকে উল্লাসিতভাবে পালনের মধ্যে দিয়ে জীবনের আনন্দ খুঁজে পায় তাই খ্রিস্টানদের একটি অতি জনপ্রিয় উৎসব ক্রিসমাসও এখানে জাঁকজমক সঙ্গে পালন করা হয় কলকাতার পশ্চিমবঙ্গের শহরতলির একটি বৃহদাকার অংশে খ্রিস্টান জনসাধারণ নিয়ে গঠিত তাই পশ্চিমবঙ্গে পঁচিশে ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন হিসাবে উপলক্ষ বার্ষিক উৎসব হিসাবে ক্রিসমাস আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় চলতি ভাষায় বাঙালিরা এটিকে বড়দিন হিসাবে উল্লেখ করেছে